হ্যাঁ বলুন

অবশ্যই সব রকম খবরাখবর এবং প্রত্যেকটি প্রতিবেদন আপনি সঠিক এবং সত্য প্রতিবেদন আপনি এখানে পেতে পারেন হ্যাঁ একদম না এখানে সবার আগে পাবেন এবং একদম নির্ভুল খবর আপনি পাবেন সব রকম এখানে প্রতিবেদন আছে একদম সিনেমা থেকে শুরু করে সব রকম প্রতিবেদন আপনি পাবেন এখানে

হ্যাঁ অবশ্যই আপনি যেই গ্রাম অঞ্চলে থাকেন সেই অনুযায়ী আপনি সমস্ত রকম পাবেন খবরাখবর এবং আপনি যে জেলায় থাকেন সেই জেলায় অনুযায়ী আপনি খবর পেয়ে যাবেন সেই অনুযায়ী আপনার খবরের কাগজগুলো বিলানো হবে

অবশ্যই সমস্ত খবর পাবেন আর একদম নির্ভুল খবর পাবেন না আমাদের পত্রিকা সবচেয়ে কম টাকা নেয় আপনি আমাদের কাছ থেকে সবচেয়ে কমে আর একদম নির্ভুল খবর একদম পরিপক্ক খবর বলতে যা বোঝায় সেই খবর আপনি পাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি একদম যে ধরনের খবর চান বা যা চান আপনি পেয়ে যাবেন ওই জন্যই আমাদের এখানে যে ক্রেতা আছে তাদের সংখ্যা এত বেশি

ঠিক আছে হুম